হ্যাঁ আমি যখন বন জঙ্গলে বেড়াতে গিয়েছিলাম তখন দেখলাম যে একটা নূতন পাখি পাখিটা কী সুন্দর দেখতে বা পাখিটা দেখতেও খুব সুন্দর উঠছে দেখছি চলছে দেখছি কিন্তু পাখিটা একটু ফটো তুলব বলে একটু ইচ্ছুক কিন্তু পাখিটা ফটো কীভাবে তুলবো যখন দেখলাম কোনো একটা গাছের উপরে গিয়ে বসে আছে পাখিটা চুপ করে বা সূর্যের রশ্মি হালকা পড়ছে তার গায়ে সেই সময় তার একটা ফটো তুললাম ফটোটাকে তুলে বাড়িতে এসে সবাই সব বন্ধুকে দেখালাম যে দেখ কত সুন্দর একটা মানে পাখি পাখিটা কী সুন্দর উঠছিলো বেড়াচ্ছিলো বনের ভিতরে একটা ফটো তোলার চেষ্টা করছিলাম অনেকক্ষণ পরে দেখলাম পাখিটা একটা গাছের উপরে বসে আছে চুপচাপ করে তারপরে হালকা হালকা সূর্যের রশ্মি পড়ছিলো ওর গায়ে যখনই ওর চুপ করে বসেছিলো তখনই আমি একটা সুযোগ পেলাম মানে একটা ফটো তোলার সেই ফটোটাকে তুলে নিয়ে এসে ঘর সবাইকে দেখালাম সবাই বলল হ্যাঁ কী সুন্দর যে পাখিটা সবার ভালো লাগলো সবাই দেখে আনন্দিত করলো এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম